ঝাড়গ্রাম জেলার জলবায়ু জলবায়ুর তাপমাত্রা খুব একটা বেশি থাকে না নিম্ন মাঝা মাঝামাঝি অবস্থাতে থাকে তো দিনের দিকে একটু হালকা গরম লাগলেও রাতের দিকে কিন্তু ঠান্ডা লাগে রাতের দিকে গরমটা বোঝা যায় না রাতের দিকে ঠান্ডা আবহাওয়াটাই চলে আসে গ্রীষ্মকালে তো দিনেরবেলাটা তবু গরমটা থাকে রোদের তাপমাত্রাটা থেকেই থাকে বন্যা বর্ষাকালে আবার বন্যাও হয়ে যায় আয় বন্যা হলে মানুষের অনেক ক্ষতি হয় আবার ক্ষরার সময় ক্ষরাও হয়ে থাকে এখানে আমি এখানে প্রবল শীত কখনোই অনুভব করি নি কারণ এখানে এ শীতটা খুবই কল কম থাকে আমি আমার জীবনে আবহাওয়া পরিবর্তন দেখেছি তো এখানে হলো এ উষ্ণতম দিনেও দেখেছি যে এখানে খুব একটা গরম থাকে না ডিসেম্বরে যে সাতাশ তারিখে গড়তম ঠান্ডার দিন সেই দিনটাতেও খুব খুব একটা বেশি ঠান্ডা আমি এখানে অনুভব অনুভব করি নি